হ্যাঁ পুলিশ স্টেশন বলুন

হুম

হুম আচ্ছা আচ্ছা তো হ্যাঁ প্রথমত আপনি নম্বরগুলো পুরো ব্লক করুন আর কোনো ধমকি যদি দেয় আপনার ভয় পাবেন না কারণ এরকম প্রায় অনেক কেসই আসছে আমাদের থানাতে তো সবাইকে আমরা এটাই বলছি যে ভয়ের কোনো কারণ নেই এগুলো একটা ফ্রড হচ্ছে সবায়ের সাথে তো আপনি থানায় আমাদের আসুন একটা ডায়রি লেখান বুঝলেন

হ্যাঁ তো ভয়ের কোনো কারণ নেই অসুবিধা নেই আমাদের আসুন একটা দরকার তো আপনি সাথে করে একটা আধার কার্ড বা ভোটার কার্ড কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবেন আর আপনি ডাইরিটা একটু করুন তাহলে আপনাদের ভালো হয় তারপরে আমরা অ্যাকশান নেবো লিগাল অ্যাকশান তারপর আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানানো হবে

আচ্ছা

ঠিক আছে আপনারা চলে আসুন অসুবিধা নেই ঠিক আছে হুম